স্ট্যাম্প সংগ্রহ বা বিভিন্ন ধরনের পুরতন মুদ্রা সংগ্রহ বা শিলা সংগ্রহ একটি ছোটবেলার নেশা এবং এগুলি একপ্রকার হবি ধরনের ছোটোবেলা থেকে আমার বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের স্ট্যাম্প সংগ্রহ করতে ভালো লাগতো এছাড়াও বিভিন্ন ধরনের কয়েন বা পুরোনো মুদ্রা আমাদের আমার খুব সংগ্রহ করার ইচ্ছে ছিল এছাড়াও বিভিন্ন শিলা ছিল যেগুলি আমি সংগ্রহ করে রাখতাম আমি ধীরে ধীরে একটি সংগ্রহালয়ের মতো গড়ে তুলেছিলাম এবং এতে বিভিন্ন ধরনের স্ট্যাম্প বিভিন্ন দেশীয় মুদ্রা প্রাচীনকালের মুদ্রা এবং বিভিন্ন শিলা সংগ্রহ করে রাখি যার দ্বারাই এগুলি আমার একপ্রকার নেশা ছিল আমি বিভিন্ন স্থান বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন বেশ কয়েকটি দেশের মুদ্রাও সংগ্রহশালায় রাখি আমার কাছে রয়েছে প্রা নেপালের একটি প্রাচীন মুদ্রা এছাড়াও রয়েছে বেশ কিছু বাংলাদেশী পাক বাংলাদেশী মুদ্রা এছাড়াও রয়েছে মালদ্বীপের টাকা মালদ্বীপের মুদ্রা আমার কাছে রয়েছে এগুলি আমি আমার সংগ্রহ শালাতে রেখেছি এবং এগুলির কাছে আমার এখন বর্তমানে মূল্য অপরিসীম প্রথম আমি নেপাল রাজদরবারের একটি সং মুদ্রা সংগ্রহ করেছিলাম এবং সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল এছাড়াও ভারতেরও বিভিন্ন ছাপের বি প্রাচীন মুদ্রা আমার সংগ্রহশালায় রয়েছে